আমি তো মালদা কলেজে অ্যাপ্লাই করেছিলাম গৌড় কলেজে অ্যাপ্লাই করেছিলাম আর উইমেন্স কলেজেও অ্যাপ্লাই করেছি তিনটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম হ্যাঁ আমি তো যেহেতু আমার আর্টস তাই আমি এডুকেশানে অনার্স নেওয়ার জন্য ভেবে রেখেছি আর এডুকেশানে অনার্সের জন্য আমি অ্যাপ্লাই করে রেখেছি

হ্যাঁ হ্যাঁ তোর যে বল তোর যে সাবজেক্ট নিয়ে সুবিধা মনে হচ্ছে তুই সেটা নিয়ে কর আমার এডুকেশনে মনে হলো যে আমি বেটার এখানে করতে পারব তাই আমি এডুকেশানে গ্র্যাজুয়েশানের জন্য অ্যাপ্লাই সরি অনার্সের জন্য অ্যাপ্লাই করলাম পাসে আমি সংস্কৃত রেখেছি তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবেই আর তার সঙ্গে ফিলোজফিও আছে

ঠিকই আছে আমি হ্যাঁ বল যদি সবগুলো কলেজে নাম উঠে তাহলে আমি মালদা কলেজটাকে আমার ফার্স্ট চয়েস বলে সিলেক্ট করে রেখেছি তো আমি মালদা কলেজেই অ্যাডমিশান নেব হ্যাঁ খুবই ভালো হবে ওখানকার আমি যেটুকু শুনেছি বাকি কলেজগুলোর থেকে এই কলেজটায় পড়াশোনার দিক থেকেও এখানে বেটার মানে সুবিধাগুলো এখানে ভালো পাওয়া যায় তাই ভালো হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে